আমি সকাল থেকে ঘুম থেকে উঠে বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকি সকালবেলা উঠে আগে ফার্স্ট কাজ হলো আমার ছেলেকে রেডি করে স্কুলে দিতে যাওয়া স্কুলে দিয়ে গিয়ে বন্ধুদের সাথে একটু গল্পগুজব করা যে কী রান্না করলি এই কোথায় যাবি এই তুই কী কিনলি এইসব করার পরে আমি বাড়ি চলে আসি বাড়িতে এসে সেকেণ্ড কাজ হচ্ছে আমার রান্না করা আজই কী রান্না হবে রান্নার মধ্যে একটা মেনু হলে হবে না চার পাঁচটা মেনু সেট করতে হয় কেন আমার একজন শ্বশুর আছে তিনি খুব খেতে ভালোবাসে তারপরে ওইসব করার পর ছেলেকে আবার আনতে যাওয়া আবার সেই চিরাচরিত ওই বন্ধুদের সঙ্গে দেখা আবার একটু কথা বলা কথা বলে এসে ছেলেকে নিয়ে এসে স্নান করানো স্নান টান করিয়ে ছেলেকে এবার খাবার পিছনে দৌড়াদৌড়ি করা তারপর খাইয়ে দাইয়ে আমার শ্বশুর শাশুড়িকে খেতে দেওয়া তারপরে নিজে খাওয়া এইভাবে দুপুরটা কেটে যায় তারপরে বিকালে আবার টিভি দেখা এরকমভাবেই আমার টিভি দেখার পর ছেলেকে একটু পড়তে বসানো পড়তে বসার পর আবার রাতের খাবার তৈরি করা এইভাবেই আমার সারা দিনটা কেটে যায়